ঝাড়গ্রাম জেলায় পড়াশোনার জন্য বিভিন্ন রকম হোস্টেল আছে এবং সব থেকে বড় ঝাড়গ্রামের পড়াশোনার জন্য আকর্ষণীয় স্কুল হল প্রতিবন্ধী স্কুল এখানে একটি প্রতিবন্ধী স্কুল আছে এখানে বাচ্চারা যারা কানে শুনতে পায় না চোখে দেখতে পায় না তাদের পড়ানোর জন্য আলাদা করে স্যারেরা ব্যবস্থা করেছেন একটা স্কুল তৈরি করে এটা সব থেকে আকর্ষনীয় জিনিস এখানের এবং স্থানীয় আবাসনগুলি যেখা হচ্ছে যে খুব ভালো উন্নত এখন তো সেইখানে সরকারি সাহায্যের ফলে স্থানীয় আবাসনগুলো এখন উন্নত হয়ে গিয়েছে এবং এখানে যে বাড়ি ভাড়া যারা বাড়ি দেয় তারা ভাড়াস্বরূপ যেমন বাড়ি সেই হিসাবে হাজার থেকে দুহাজার টাকা পর্যন্ত ভাড়া নিয়ে থাকে